ভারতবর্ষে কয়েকটি জায়গা যাওয়ার আমার খুবই ইচ্ছে আছে যেমন দার্জিলিং সুন্দরবন কাশ্মীর আর রাজস্থান রাজস্থান থেকে যদি শুরু করি তাহলে রাজস্থানে অনেক পুরোনো ইতিহাসে অনেক রাজাদের বাড়ি আছে যেগুলো দেখার আমার খুবই ইচ্ছে আছে তার মধ্যে একটা আছে ভানগড়পুর যেটা এশিয়ার নাকি সবথেকে হন্টেড জায়গা তাই সেটা দেখার আমার খুবই ইচ্ছে রয়েছে দ্বিতীয় হচ্ছে দার্জিলিং যেটা বরফের দেশ যেখানে সবসময় পাহাড়ে ঢাকা খুবই সুন্দর মনোরম প্রকৃতি যার কারণে দার্জিলিং আমার খুবই প্রিয় আর আমি যেন রোজ দার্জিলিংকে নিজের স্বপ্নে দেখতে পাই তৃতীয় যদি বলি সুন্দরবন তাহলে সেটা সবথেকে সুন্দর প্রাণী অর্থাৎ গ ভারতের জাতীয় পশুর বাঘের জায়গা রয়েল বেঙ্গল টাইগার সেখানে দেখতে পাওয়া যায় একমাত্র সেই কারণেই সেই জায়গাটি আমার এত প্রিয় তাছাড়াও সেখানে অনেক ধরনের নদী পাহাড় গাছপালা অনেক কিছু আছে অনেকরকমের ওখানে পশুদেরকে রাখা হয় যেটা খুবই দেখতে সুন্দর লাগবে চতুর্থ যদি বলি কাশ্মীর তাহলে কাশ্মীর আর স্বর্গের মধ্যে যেন কোনো পার্থক্য নেই কাশ্মীর আসলেই একটা যেন স্বর্গ সেখানের সৌন্দর্য সেখানে বরফ সেখানের গাছপালা সবই এতটাই সুন্দর যে ওইখানে যে একবার যাবে তার যেন আর আসতে ইচ্ছে করবে না তাই ভারতবর্ষে এই কিছু কিছু জায়গায় অবশ্যই যাওয়া উচিত